এটা কি মৌসুমি ট্র্যাভেল এজেন্সি হ্যাঁ বলছি যে আগামী ছয়ই নভেম্বরের জন্য আমি যে পুরী যাবার জন্য আপনাদের কাছ থেকে টিকিট বুক করেছিলাম তো আমার একটা দরকারি কাজ পড়ে গিয়েছে আমি যেতে পারব না সেই ছ জনের টিকিট করেছিলাম আর কি আমাদের ফ্যামিলির ছ জনের তো সেটা আমি ক্যানসেল করতে চাই তার জন্য যদি করে দেন ভালো হয় কাজ পড়ে গিয়েছে ছয়ই নভেম্বর হুম তো আমি দু হাজার টাকা করে টিকিটটা করেছিলাম যদি মোট বারো হাজার টাকার টিকিট করেছিলাম ওটা যদি টাকাটা যদি খুব পাওয়া যায় তাড়াতাড়ি ভালো হয় আমার কাজ পড়ে গিয়েছে বুঝতেই পারছেন যেতে পারব না হ্যাঁ ছ জনেরই ক্যানসেল করে দিতে হবে কেন পুরো টাকাটা পাব না কেন টু পার্সেন্ট দাদা একটু বুঝুন ব্যাপারটা একটু বুঝুন আমার খুব কাজ পড়ে গিয়েছে না হলে আমি তো যাওয়ার জন্যই কেটেছিলাম আপনার ছটা টিকিট দেখুন আমি আমরা নাই বা গেলাম আপনার ছটা টিকিট আবার ছটা সিট জোগাড় মানে দিয়ে দিতে পারবেন আপনার আবার ছ জন জোগাড় হয়ে যাবে কিন্তু টাকাটাও আমার খুব দরকার আমার একজন খুব অসুস্থ তাকে নিয়ে বাইরে যেতে হবে চিকিৎসার জন্য তো ওই টাকাটা পেলে আমার খুব ভালো হয় একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ ছ জন বুঝতে পারছি রাত্রে রাত্রে নটার সময়ই আপনাদের গাড়ি ছাড়ার ছিল কিন্তু আমরাও খুব সব একবারে রেডি হয়ে গিয়েছিলাম সব জোগাড়যন্ত্র সব করে নিয়েছিলাম বলা হয়ে গিয়েছিল সব কিছু খাবার দাবার সব কিছু জোগাড় হয়ে গিয়েছিল আচ্ছা আমি কত তাড়াতাড়ি টাকাটা পাব শুনুন দেখুন আমার বাবা খুব অসুস্থ তাকে নিয়ে বাইরে যেতে হবে তো তার জন্য আমি টাকাটা চা চাইছি না হলে তো আমার পরে টাকাটা নিলেও কোনো অসুবিধা নেই তাই না হ্যাঁ সেটা আছে

ঠিক আছে জমা টাকাটা কবে পাব

কত পয়সা আপনি রা রেখে দেবেন বলুন কতটা হবে আচ্ছা হ্যাঁ একটু দাদা দেখে করে দেবেন দিলে খুব ভালো হয় হুম

হুম হ্যাঁ বুঝতে পারছি

ঠিক আছে রাখছি